হ্যাঁ আমার রাষ্ট্রে পরিবহন ব্যবস্থা খুবই ভালো যেমন প্লেন ট্রেন বিভিন্ন গাড়িগুলো আছে খুবই ভালোভাবে যায় হ্যাঁ আমার ভারতে হচ্ছে ভ্রমণে ভ্রমণ করলে সাশ্রয় কারণ অল্প পয়সায় অল্প খরচায় ট্রেনে করে বিভিন্ন জায়গায় গিয়ে ভ্রমণ করা যায়